পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম একটি প্রধান জেলার নাম হল ঝাড়গ্রাম জেলা আমাদের এই জেলাতে বিভিন্ন ধরনের পরিবহণ ব্যবস্থা রয়েছে যেমন বাস রিক্সা অটো টোটো মিনি বাস ও ইত্যাদি এছাড়াও আমাদের জেলাতে অনেক সুন্দর সুন্দর রাস্তাও রয়েছে আমাদের এখানে একটি ভালো সুন্দর রেলপথও রয়েছে স্টেশন রয়েছে যেখান থেকে পরিবহণের করা খুব সহজ এছাড়াও আমাদের জেলাতে একটি বিমানবন্দর রয়েছে যেখানে বাইরে থেকে আমাদের জেলাতে লোকজন মানুষজন আসা যাওয়া করতে পারে এবং আমরাও বিমানের মাধ্যমে বাইরে যাতায়াত করতে পারি এই ব্যবস্থাগুলি কিছু ক্ষেত্রে খুবই সাশ্রয়ী কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এইগুলি বিকল্পগুলি সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী নয় কারণ বিমানবন্দরে প্লেনের মাধ্যমে ভ্রমণ করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এছাড়াও বিভিন্ন সমস্যা রয়েছে রাস্তাঘাটে যেমন গাড়ি ঘোড়া অনেক রয়েছে কিন্তু রাস্তাঘাট অত উন্নত না হওয়ায় আমাদের ধাক্কা খেয়ে খেয়ে যেতে হয় এছাড়াও এএইচ ফরটি সিক্স নামের হাইওয়েটি আমাদেরকে এই জেলা থেকে বিভিন্ন অন্তরাষ্ট্রীয় যে দেশের মধ্যে যুক্ত করে তোলে এই সড়কটির সাহায্যে বিভিন্ন দেশের দেশের ও ভারতের মধ্যেও ভ্রমণ করা যায় এছাড়াও রেলওয়ে স্টেশন বিমানবন্দর এতে আমরা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকি